বাগান রক্ষণাবেক্ষণ করার সময় যে কয়েকটি জিনিসের ওপর নজর রাখতে হয় তা হল বিভিন্ন পশুপাখি বা কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করা বাগানকে এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা ঝড় বৃষ্টি এবং প প্রখর রোদে যাতে বাগান না নষ্ট হয়ে যায় বা ঝড়ে যে গাছপালার না ক্ষতি হয় সেক্ষেত্রেও নজর রাখতে হয় তো পোকামাকড়ের ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন কীটনাশক ওষুধের ব্যবহার বর্তমানে প্রচলিত রয়েছে সেগুলি প্রয়োগ করে এবং যথাযথ উন্নত বীজ এবং উন্নত সারের মাধ্যমে গাছগুলিকে শক্তিশালী করে সংর গাছগুলিকে এই সংরক্ষণ করা যায় ভালোভাবে এছাড়াও বিভিন্ন গাছ গাছগুলিকে বিভিন্ন পশুপাখির হাত থেকে রক্ষা করার জন্য বেড়া জাতীয় জিনিসের ব্যবহার করতে হয় বিভি এছাড়াও অন্যান্য বিভিন্নভাবে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমেও এই বাগানগুলিকে সংরক্ষণ করা যায়